হ্যাঁ বলছি দাদা আপনি ওই সেদিন যে হট কেটেলটা দিয়ে গিয়েছিলেন না মনে পড়ছে ওই যে দুদিন আগে এই যে আমাদের হচ্ছে এই কী এই কলোনিতে আদর্শনগর কলোনিতে তো ওইখানে আপনি যে হট কেটেলটা দিয়ে গেছেন না হট কেটেলটার লাইটটাই জ্বলছে না আর জল একদমই গরম গরম হচ্ছে না তো আমি হট কেটেলটা ফেরত দিতে চাই হ্যাঁ সেটাই তো বলছি আমি আমি তো রিফান্ড করতে চাই দাদা ঠিক আছে সে জন্য তো আপনাকে আমি ফোন করেছি কেন না আমি আর ওটা কেন নেবো যে ওইটা জ্বলছে না লাইটটা জ্বলছে না আর হচ্ছে জলটাও গরম হচ্ছে না কী করে নেবো বলুন তো আমি ওটা আমি জিনিসটা আমি নেবো না আমার আপনি আমি ওটা ফেরত দিতে চাই কিন্তু এখানে হ্যাঁ বলুন না এখানে তো রিটার্ন পলিসি লেখা নেই আমি সেই জন্য বলছি কেন পারবেন না কিন্তু দেখুন আমি তো জিনিসটা তো আপনি দিয়ে গেছেন তাই না দাদা যখন আপনি দিয়ে গেছেন তাহলে আপনি কেন দেখে দেন নি আপনি জানেন এই রকম হবে তাহলে আপনার তো উচিত ছিলো তাই না যে জিনিসটা ঠিকঠাক করে দেখে দেওয়া তালে বলছেন যে এটা ডেলিভারি এটার রিফান্ড হবে না না এখানে রিটার্ন পলিসি নেই তাহলে তো আমি ঠকে গেলাম ঠিক আছে ছেড়ে দিন দাদা বাদ দিন রিটার্ন হবে না যখন আর কাস্টোমার কেয়ারেও হবে না ঠিক আছে রাখছি